পশ্চিম বর্ধমান জেলার কিছু স্থানীয় মিডিয়া আউটলেট বা তথ্যের উৎস সম্পর্কে যদি কিছু মনে করা হয় তাহলে সেগুলি হল বর্তমান এবং প্রতিদিন পত্রিকা এগুলি সংবাদ মাধ্যম এবং এখানের সংবাদ মাধ্যমের দ্বারা স্থানীয় খবর খুব জলদি পশ্চিম বর্ধমানবাসীর কাছে পৌঁছে যায়